আমার প্রিয় কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি অনেক আমাদের বিশ্ব তিনি বিশ্বকবি নামে উপাধি আছে উপাধি গ্রহণ করেন উপাধি দাওয়া হয় ওনাকে বিশ্বকবি এবং রবীন্দ্রনাথ ঠাকুর আরও একটি উপাধি ত্যাগ করেছিলেন তো সেই উপাধিটা হচ্ছে নাইট উপাধি তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের জন্য উনি ওই নাইট উপাধি ত্যাগ করেছিলেন এবং উনি নোবেল পুরস্কারে পুরস্কৃত হন এই জন্য আমি তাঁকে খুব তাঁদের তাঁকে খুব পছন্দ করি বা উনি আমার খুব শ্রদ্ধেয় লোক রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে পড়াশুনো করে বড় হয়ে বেড়ে ওঠেন শান্তিনিকেতনে তিনি পড়াশোনা করার জায়গা মানে কলেজ স্কুল কলেজ উনি করা ওনার নামে করা আছে তো শান্তিনিকেতনে আমরা বোলপুর শান্তিনিকেতন বসন্ত উৎসবের জন্যও খুব নামকর নাম নামডাক বসন্ত উৎসব রবীন্দ্রনাথ ঠাকুরেরই করে যাওয়া উৎসব বসন্ত উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর আমাদের কলকাতার ঠাকুর বাড়িতে আমি গেছি ঠাকুর বাড়িতে ওনার উনি যে ঘরে শুতেন উনি যে গাড়িতে করে ঘুরতেন সবই রাখা আছে এবং উনি জাপান চীন থাইল্যান্ড এবং নানান জায়গার যে লোকেদের সাথে দেখা করতেন তাদের জন্য যে আলাদা আলাদা ঘর যেখানে দেখা করেছেন সেগুলোও সব আছে এগুলো হচ্ছে গিয়ে ওনার কাজ সম্পর্কে বলা আছে উনি কবি উনি কবিতা লিখেছেন অনেক এগুলো হচ্ছে ওনার কাজ সম্পর্কে